আমি ক্যাব ড্রাইভারের কাছে এইটাই জানতে চাইছি যে আমি আসানসোল থেকে বার্নপুর যাওয়ার জন্য একটি ক্যাব বুক করবো এবং তিনি কি আমাকে ক্যাশের যে গাড়ির যে ভাড়াটা সেটা কি আপনি ক্যাশে নেবেন কি না সেটা আমি জানতে চাই